পুরুলিয়া জেলার স্বাস্থ্য পরিষেবা উন্নতমানের কিন্তু পুরুলিয়ার জেলার প্রত্যন্ত গ্রামে তার খামতি এখনও রয়েই গেছে পুরুলিয়ার জেলার রয়েছে একটি সদর হসপিটাল একটি সুপার স্পেশালিস্ট হসপিটাল একটি রয়েছে মেডিকেল কলেজ এবং বিভিন্নধরণের এবং বিভিন্ন রয়েছে চক্ষু হসপিটাল বিভিন্ন এই যে বিভিন্ন হসপিটাল থাকায় পুরুলিয়ার মানুষেরা তার উপকৃত হয় পুরুলিয়া জেলায় কোনও প্রত্যন্ত গ্রামও রয়েছে উন্নত চিকিৎসক এবং নার্সরা সেখানে যদি কোনো মানুষ কোনও ব্যক্তি অসুস্থ হল তাকে পুরুলিয়া আনার জন্য রয়েছে উপযুক্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আবার পুরুলিয়া জেলাতে রয়েছে বিভিন্ন ধরণের অ্যাম্বুলেন্স ব্যবস্থা বিভিন্ন ক্লাবের রয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ফলে যেখানেই মানুষ অসুস্থ হয় অ্যাম্বুলেন্সের সাহায্যে খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালগুলির ব্যবস্থাও খুব ভালো উন্নত ধরণের উন্নতমানের চিকিৎসকেরা রয়েছে ফলে খুব একটা মানুষকে অসুবিধাতে পরতে হয় না আবার যদি খুব মানুষ খুব আবার যদি কোনও মানুষের কোনও সিরিয়াস কন্ডিশন থাকে তাহলে তাকে বাইরে ট্রান্সফার করে দেওয়া হয় মোটামুটি দিক থেকে বিচার করতে গেলে আমরা দেখতে পাই পুরুলিয়ার স্বাস্থ্য পরিষেবা খুব উন্নতমানের যেমন এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ভ্যাক্সিনের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক মাসে মাসে বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় বাড়িতে গিয়ে গিয়ে আবার পোলিও দেওয়া হয় বিভিন্ন স্কুলে হসপিটালের কর্তৃপক্ষরা বিভিন্ন ক্যাম্পের আয়োজন করে থাকে স্বাস্থ্য ছাত্রছাত্রীদের উন্নতি স্বাস্থ্যের উন্নতিসাধনের জন্য